আমার প্রিয় অভিনেতা হলো আবির চ্যাটার্জী এবং প্রিয় অভিনেত্রী হলো কোয়েল মল্লিক এদের দুজনেরই আমার খুবই পছন্দ এবং এদেরকে আমার খুবই ভালো লাগে তার কারণ কোয়েল মল্লিকের সমস্ত মুভি আমি দেখি সাথে কোয়েল মল্লিকের মুভিগুলি আমার খুবই ভালো লাগে আর আবির চ্যাটার্জির মুভিও আমার খুবই ভালো লাগে এদের তাই আমি দুজনকেই খুবই ভালোবাসি এদের দুজনের মুভি দেখতেও খুবই পছন্দ করি সাথে এরা আমার বেস্ট এবং ফেভারিট অভিনেতা অভিনেত্রী